হ্যাঁ আমি দশ থেকে দশ লক্ষর মধ্যে পাঁচটি সংখ্যা বলছি যেমন এক নম্বরে যদি বলি দশ গুণ দশ তাহলে একশো দু নম্বরে একশো গুণ দশ তাহলে এক হাজার তিন নম্বরে এক হাজার গুণ দশ তাহলে দাঁড়ায় দশ হাজার চার নম্বরে দশ হাজার গুণ দশ সমান এক লক্ষ আবার ঠিক পাঁচ নম্বরে এক লক্ষকে যদি দশ দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটি দাঁড়ায় দশ লক্ষ